প্রথমত আমার অভিজ্ঞতা সম্পর্কে এবং বাগান সম্পর্কে বলতে গেলে আমি গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশকে খুব ভালোবাসি এবং ফুল যে কোনো ধরনের ফুলকে আমি খুব ভালোবাসি আমি আমার নিজের বাড়ির সামনেও অনেক কটা বাগান করেছি তাতে ফল ফুল দুটোরই আছে আমি অন্য একজনকে যখন বাগান করতে সাহায্য করেছি তখন তাকে কিছু নিয়ম আমি বলেছি বাগান করতে গেলে প্রতিদিন সেই বাগানের পরিচর্যা করা উচিত যে কোনো জায়গায় গাছকে যে কোনো ভাবে পুঁতে দিলে কিন্তু গাছ হয় না গাছ পোঁতার জন্য কিছু নিয়ম দরকার কিছু উপকূল পরিবেশের দরকার সুন্দর মাটির প্রয়োজন বালিয়াড়ি মাটিতে কিন্তু গাছ খুব একটা ভালো হয় না সেই প্রশ্ন আমি বলেছি এবং বাগানে ঝড়ে পড়া পাতাকে যেন প্রতিদিন সরিয়ে ফেলা হয় সেই নির্দেশও কিন্তু আমি দিয়েছি কারণ গাছ মানুষের অনেক উপকারে লাগে আমরা যেমন জানি জলের ওপর নাম জীবন তেমনি আমি মনে করি গাছেরও অপর নাম জীবন কারণ গাছ থেকে যে অক্সিজেন আমরা লাভ করি তা আমাদের দৈনন্দিন বেঁচে থাকার একটা রাস্তা একটা বড়ো উপায় তাই আমি মনে করি যে প্রত্যেকের বাড়িতেই গাছ লাগানো উচিত এবং গাছের বাগান করা উচিত এতে মানুষের বাড়ির সামনের সৌন্দর্যতা বাড়বে এবং আমাদের রোদের তাপমাত্রা বাড়বে এবং মাটি ক্ষয় কমবে বর্ষাকালে বৃষ্টিতে যেমন মাটি ক্ষয় হয় সেই মাটি ক্ষয়ের হাত থেকেও কিন্তু বাগান রক্ষা করবে আমি এই এই টিপসই আমার প্রতিবেশিকে দিয়েছি